হুম বলুন হ্যাঁ এই পাইপ লাইনের মিস্ত্রি তরুনদা বলছি বলুন আচ্ছা আমার দেখুন এখন হচ্ছে একটা বাড়িতে কাজ হচ্ছে এক সপ্তাহের মতো হবে না তারপরে ফ্রি আছি তো তারপরে আমি খালি আছি তাহলে আপনাকে এক সপ্তাহ বাদে আপনাকে দিনটা জানাবো কবে যেতে পারবো আর হচ্ছে টাকা বলতে দেখুন যেরকম কাজ সেই অনুযায়ী টাকা নিই এবার যদি পাইপ আমরা নিজেদের থেকে দিই সেই মতো পাইপের টাকার দাম আপনাকে বলে দেব যে কত কি খরচা পড়বে আর যদি পাইপ আপনি কিনে দেন সেই ক্ষেত্রে শুধু আমাদের মিস্ত্রির টাকাটা লাগবে আপনার বাঁকুড়ার কোথায় বাড়ি ওই বাসস্ট্যান্ড থেকে বাঁদিকে রাস্তাটা যেটা আছে ওই দিকে যেতে হয় আচ্ছা কালী মন্দিরটার কাছে

ওগুলো সব করা হয় আমাদের হ্যাঁ ওগুলোতে একটু বেশি টাকা লাগে দেখুন যেরকম কাজ সেরকম আমাকেও তো মিস্ত্রিদেরকে দিতে হয় না না আপনি যেরকম মতো আমাদেরকে দেবেন যদি কম কাজ হয় তাহলে আমরা রোজে করি এবার যদি বেশি কাজ হয় সেই অনুযায়ী ঠিকায় হ্যাঁ না একবার খাওয়াটা আপনাকে দিতে হবে হুম আমিও যেহেতু সঙ্গে থাকবো আমিও কাজ করি ওদের সাথেই তো একসাথেই কাজ করবো আর কি না ফোনেই ঠিক আছে আপনি আপনার বাড়িটা বলবেন আর আমি আপনাকে আমি সে দিনটা জানিয়ে দেব কবে থেকে কাজে যাবো দিয়ে একদম আপনার বাড়িতে চলে যাবো ঠিক আছে তাহলে হ্যাঁ এক সপ্তাহ পরে আপনাকে আমি ফোন করে দেব হ্যাঁ ঠিক আছে রাখছি